খরা বা চরম আবহাওয়ার সময় আমার উদ্ভিদ অর্থাৎ বাগানে যে সমস্ত গাছপালা আমি লাগিয়েছি তার খুব সুন্দর করে পরিকল্পনা এবং যত্ন নেওয়া হয় যেমন যখন খুব প্রচণ্ড রৌদ্র বা আবহাওয়ার চরম পরিণতি থাকে তখন যে সমস্ত ছোট চারাগাছ রয়েছে সেই চারাগাছের মুখগুলির অর্থাৎ বাগানের মাথার উপরে সবুজ রঙের এক ধরনের আস্তরণ দেওয়া হয় যার ফলে চরম রোদটা তাদের ডাইরেক্ট বা সরাসরি গাছের পাতায় বা উদ্ভিদের উপর না পড়ে যার ফলে চরম রোদ থেকে বা চরম তাপমাত্রা থেকে গাছপালাগুলো রক্ষা পায় সহজেই আবার সকালে এবং বিকেলে জল দেওয়ার ব্যবস্থা রয়েছে গাছের পাতায় বা গাছের উপরে যে সমস্ত ফোয়ারার মতো জল দেওয়া হয় সে জল দেওয়া হয় এর ফলে গাছের তাপমাত্রা একটা কিছুটা রোধ করা সম্ভব হয় এবং নানা রকম উপায়ে গাছকে প্রচণ্ড বা খরার হাত থেকে বাঁচানোর জন্য নানা রকম পরিকল্পনা করা রয়েছে এছাড়াও যখন প্রচণ্ড রৌদ্র থাকে তখন গাছে দুবার করে জল দেওয়ার ব্যবস্থা থাকে এবং ছোট ছোট চারাগাছকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে বড় বড় বৃক্ষ অর্থাৎ বড় বড় গাছ লাগানো থাকে যার তলায় সেই ছোট ছোট গাছগুলি সহজেই বড় হতে পারবে এই রকম নানা রকম পরিকল্পনা থাকে এবং খুব যত্ন সহকারে গাছগুলি এই চরম বা খরার সময়ে বড় করা করে তোলা হয়